আমি মনে করি আমাদের গ্রামে বা বিভিন্ন মানুষকে যদি ভ্রমণ বা পর্যটনের জন্য উৎসাহিত করা যেতে পারে তা হল তাদেরকে সেই সম্পর্কে বলা সেই সম্পর্কে জানানো যে সেখানে কী কী আকর্ষণীয় জিনিস আছে সেখানে কী দেখার মতো জিনিস আছে সেটার সম্পর্কে তাকে আগে থেকে ওয়াকিবহাল করা সে যদি জানতে পারে যে সেখানে এমন সুন্দর জিনিস আছে সেখানে দেখার মতো জায়গা আছে ভালো সেখানে থাকার মতো সেরকম পরিষেবা আছে এবং খাবার দাবারও খেতে খুব ভালো তাহলে সে অবশ্যই অবশ্যই সেখানে যেতে চাইবে যদি আমি কখনও বলি যে কাউকে যদি বলি যে পুরীতে যেতে হবে তাহলে সে তাকে আমি এভাবেই বলব যে সেখানে তুমি গেলে সমুদ্র বড় সমুদ্র আছে এবং সেখানে জগন্নাথ মন্দির আছে একসঙ্গে সমুদ্র সমুদ্রও দেখা হবে তীর্থস্থান দর্শন করাও হবে তো আমি উৎসাহিত করব যে সে যেন এই ভ্রমণ এইভাবেই তাকে আমি উৎসাহিত করব